মাছ মাছ ধরতে গিয়ে আমাকে তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে তার মধ্যে প্রধান হলো জলবায়ু মাছ ধরতে গিয়ে যখন বৃষ্টি শুরু হয়ে যায় এর ফলে বৃষ্টি পড়লে তো মাছ ধরতে খুবই অসুবিধা হয় আর এরকমই জলবায়ু আমার একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ ঘটনা মনে পড়ছে যেমন একটা একসময় আমি মাছ ধরতে গিয়েছিলাম সকাল থেকে দুপুর অবধি প্রায় ভালোই মাছ ধরেছি হঠাৎ বিকেলের দিক করে যেটা হয় আর কি আমাকে একটা প্রচুর বড়ো ঝড়ের সম্মুখীন হতে হয়েছিলো এর ফলে সেই পরিস্থিতিতে মাছ তো ধরাই হয়নি আর আমাদের সেখান থেকে চলে আসতে হয়